আমরা আমাদের বাগানের ভিজে থাকা খড় পাতা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি এই ভিজে থাকা পাতা বা খড় প্রথমে একটা চৌবাচ্চা বা গর্ত কেটে রাখি যেখানে এগুলো নিয়ে ফেললে একটা জৈব সার তৈরি হয় সেই জৈব সার পরবর্তী দিনে কিছু দিন পরে সেখান থেকে উঠিয়ে আমরা বাগানের বিভিন্ন উদ্ভিদ বা শাক সবজিতে ব্যবহার করতে পারি এইভাবে জৈব সার বা জৈব প্রকৃতিতে তৈরি করলে রাসায়নিক সারের ব্যবহার অনেকটাই কম করা যেতে পারে তাই শুধু খড় পাতা দিয়ে নয় বাড়ির বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেগুলো আমরা ফেলে দিই নষ্ট করে দিই সেগুলো এক জায়গায় করে একটা গর্তের মধ্যে রাখলে সেখান থেকে আমরা জৈব সার উৎপাদন করতে পারবো বলে আশা রাখি